হ্যালো স্যার আমি ছয়ই নভেম্বর দার্জিলিং যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম যাত্রা শুরু করার আগে আমি ড্রাইভারকে মাস্ক পরতে বলেছিলাম তিনি আমাকে বলেছিলেন যে তিনি মাস্ক পরতে অস্বস্তি বোধ করেন আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে কোভিড নাইনটিন মহামারীর সময় মাস্ক পরা গুরুত্বপূর্ণ তিনি শেষ পর্যন্ত মাস্ক পরতে রাজি হলেন না যাত্রার সময় আমি লক্ষ্য করেছি যে গাড়িটি ছিলো খুবই নোংরা সিটগুলি ছিলো ধুলো বালিতে ভরা এবং মেঝেতে খাবারের টুকরো ছিলো এই বিষয়ে আপনি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আশা করি আপনি সমস্যাগুলির সমাধান করবেন